হ্যাঁ আমার এক ভাই আছে সে পুরুলিয়া জেকে কলেজে পদার্থ বিদ্যায় স্নাতক স্তরে পড়াশোনা করছে সে ভবিষ্যতে পদার্থ বিদ্যার অধ্যাপক হতে চায় আমাদের মধ্যে বয়সের পার্থক্য পাঁচ বছর হলেও আমাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ আমার এবং তাঁর চারিত্রিক পার্থক্য বিশাল সে অত্যন্ত মৃদু স্বভাবের এবং খুবই নিচু স্বরে কথা বলে সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী যা আমি মোটেই নই সে তার জীবনের সমস্ত ভালো ও মন্দ অভিজ্ঞতা আমার সাথে ভাগ করে নেয়